যেমন আমরা ছোটোবেলা থেকে আমাদের শিক্ষকের কাছ থেকে জেনে এসেছি যে পড়াশুনা বা অন্য অন্য কিছু ছাড়াও খেলাধুলা নিজের শরীরের পক্ষে জরুরি কারণ আমাদের শরীরের পক্ষে যে কাজগুলি করা হয় সেটা ছাড়াও খেলাধুলা বা নিজের মনটাকে শান্ত রাখা এটা অতি জরুরি তার জন্য নিজেরদের ফ্রেন্ডের সাথে খেলাধুলা করার সময় অনেকটাই নিজেকে ফ্রেশ মনে হয় এছাড়া এছাড়া নিজের মনটাকে শান্ত রাখার জন্য বা নিজের শরীরটাকে সুস্থ ও সবল রাখার জন্য খেলাধুলা আমরা করে থাকি আর খেলাধুলা খেলাধুলার পক্ষে আমরা প্রচারের জন্য কি বলতে চাইব খেলাধুলা প্রচার যেমন আমাদের ইন্ডিয়ার মধ্যে কিছু কিছু টিম আছে খেলাধুলা যেমন ক্রিকেট বা ফুটবল এই ফুটবলের মধ্যে আমার দুটি খেলার মধ্যে একটি খেলা অতি প্রিয় যেমন ফুটবল খেলা ফুটবল খেলার মধ্যে আমি বেশিরভাগ গোলকিপার হওয়া পছন্দ করি গোলকিপার হওয়া পছন্দ করি কারণ আমি যে বলটা বা ক্যাচ করতে বা নিজের ফ্রেন্ডদের অনুভূতিটা নিতে অনেকটাই ভালো লাগে যে তুই বলটা ক্যাচ করতে পারবি বা করতে পারবি না সেটা আর যদি যদি না পারি তার ফলে আমার বন্ধুরা আমাকে কিছু বকা দেয় বকা দেয় বা কিছু বলে তার ফলে আমাকে যে এক্সপিরিয়েন্সটা হয় যে আমি বলটা ক্যাচ করতে পারবো বা পারবো না সেই হিসেবে আমি এই কাজটি বা এই খেলাটিকে আমি প্রচার করতে পছন্দ করছি